আমি আঠাশ তারিখে বেড়াতে যাচ্ছি ভাইজ্যাগে তার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি যে কী কী নিয়ে যেতে হবে আমি সেখানে গেলে আমার কী কী লাগবে প্রয়োজন দরকার সেগুলো আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি যেমন ওষুধ জামা প্যান্ট টাকাকড়ি সেগুলো যেগুলো দরকার যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছি তবে ভাইজ্যাগে যেতে গেলে আমাকে প্রথম এখান থেকে কলকাতা স্টেশন থেকে যেতে হবে কলকাতা স্টেশন থেকে রাজধানী এক্সপেক্স বা যে কোনও এক্সপেক্স ভাইজ্যাগে যাচ্ছে সেইরকম ধরনের এক্স এক্সপেক্স ধরে আমাকে ভাইজ্যাগেই যেতে হবে ভাইজ্যাগে নেমে ওখান থেকে অটো ধরে আমাকে যে কোনও একটা হোটেল নিতে হবে তার জন্য আমি যে প্রস্তুতি নেওয়ার দরকার আমি নিয়ে নিচ্ছি আমি প্রথমে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে একটা হোটেল বুক করবো তার জন্য আমাকে একটা হোটেল নাম্বার বা হোটেল অ্যাড্রেস সেগুলো আমি জোগাড় করতে হবে তার জন্য আমি গুগ্ল থেকে সার্চ করে বা যে কোনও ওয়েব থেকে সার্চ করে ভাইজ্যাগে নিয়ে নিচ্ছি বা আমাকে যে ভাইজ্যাগে কোত যে কোথায় কোথায় ঘুরতে হবে বা কীভাবে যেতে হবে তার জন্য একটা প্রস্তুতি নেওয়া আমি নিয়ে নিচ্ছি এখন যারা গিয়েছে ওখানে তাদেরকে আমি জিজ্ঞাসা করে করে আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে আমি ওম অমুক জায়গায় ঘুরবো বা কিরকম কী খরচা সেগুলো আমি জেনে নেবো নিয়ে আমি আমার প্রস্তুতি শুরু করবো তা তার জন্য আমাকে মিনিমাম তো কুড়ি থেকে বাইশ হাজার টাকা আমার লাগবে যাওয়ার জন্য ওখানে ঘোরার জন্য মানে খাওয়াদাওয়া থেকে এ করে হোটেল থেকে এ করে সবকিছু থেকে আমাকে এতগুলো টাকা নিয়ে মিনিমাম রাখতে হবে আদার্স এক্সট্রা কিছু রাখতে হবে বাই চান্স কোনও বিপদ আপদ পড়লে সেগুলো আমাকে এক্সট্রা রাখতে হবে আমি তার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি বা আমি একা যাচ্ছি না আমার সঙ্গে কিছু লোকও যাচ্ছে যে আমার কিছু বন্ধুবান্ধব যাচ্ছে তাদের জন্যও প্রস্তুতি নিতে বলেছি তারাও নিচ্ছে এবং আমিও নিচ্ছি এর মধ্যে ভাইজ্যাগটা আমার খুব ঘোরার খুব মানে ইচ্ছা আমি প্রথমবার যাচ্ছি তাই ভাইজ্যাগে আমি মানে যাওয়ার জন্য খুব আনন্দ উচ্ছ্বসিত বা আনন্দিত আছি যে প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি তার জন্য আমি যা যা নেওয়া আমি সব নিয়ে নিয়েছি